আমি সকালবেলা বাজারে যাই বাজারে যেয়ে শুকনো শুকনো পাঁপড় কিনে আনি সেটা কিনে এনে আমি ঘরেতে ভাজি ভেজে সেটা আমি চারিদিকে ব্যবসা করতে বাইরে নিয়ে যাই নিয়ে যেয়ে সেগুলো বিক্রি করি বিক্রি করার ফলে আমি চারিদিকে ওগুলো নিয়ে বেরোই এবং এটা আমার পেশা হয়ে উঠেছে এবং এই সব বিক্রি করার সময় আমার বন্ধু আর আমার পরিবারের সবারই হাত আছে এটা আমি এটা করতে আমার পরিবারের আর বন্ধুদের সমর্থন করে আর বন্ধুদের সাপোর্ট থাকে বলে আমি এই কাজটা করতে পারি